হ্যালো বলছি এটা কি আরামবাগের পল্লীশ্রী নার্সারি হ্যাঁ আমি কিছু চারাগাছ নিতাম আর কি ওই জন্য ফোন করলাম বলছিলাম যে কিছু ফুলের চারা নিতাম আর কিছু ওই কাগজি লেবুর চারা মোসম্বি লেবুর চারা আমি তো বেশি নিতাম মোসম্বি লেবু আর এমনি পাতিলেবু এছাড়াও আমি কিছু গোলাপ গাছের চারা নিতাম আর এই গ্রীষ্মের গাঁদাফুলের চারা নিতাম এখন তো গ্রীষ্মকাল আসছে যদি চারা পাওয়া যায় তাহলে বেশি করে নিতাম যদি অর্ডারটা আপনি মানে বেশি নিতাম তো ওই জন্য অর্ডার দিতাম যদি সাপ্লাই করতেন আপনি তাহলে আমার খুব ভালো হতো হ্যাঁ আমি বেশি চারা নেব ওই জন্য গাড়িয়ে করে যদি আপনি লোক দিয়ে পাঠিয়ে দিতেন তাহলে তো খুব ভালো হতো বিকেল তিনটের দিকে বিকেল তিনটের দিকে আমার বাড়ি তো আরামবাগে হ্যাঁ রামজীবনপুরে হ্যাঁ ঠিক আছে অবশ্যই পাঠাবেন